গ্রামের মানুষকে ব্যবসা করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় প্রথমত সমস্যা আর্থিক সমস্যা তারপর কোথায় মাল আনবো কোথায় রাখবো কোথা থেকে আনব কিভাবে আনবো সেই সমস্যায় পরতে হয় এরকম নানা সমস্যায় পরতে হয় তারপর ব্যবসাকে ব্যবসাকে ভালোভাবে বাড়িয়ে তুলতে গেলে সরকারের উচিৎ লোন দেওয়া সেই লোন যাতে আমরা বেশী সময় ধরে পরিশোধ করতে পারি তার ব্যবস্থা করে দেওয়া এবং কম সুদ যাতে নেওয়া হয় তার ব্যবস্থা করে দেওয়া এইভাবে সরকারের গ্রামের মানু গ্রামের মানুষের ব্যবসাকে বাড়ানোর জন্য এগিয়ে আসা উচিৎ